হ্যালো বলছি এটা কি পুজাদি বলছেন চন্দ্রকোণা টাউনের বলছি আমি পিয়ালি পাল আমি এখানে আমার বান্ধবীদেরকে নিয়ে বেড়াতে এসেছি চন্দ্রকোণা টাউনে অনেক দূর থেকে এসেছি বর্ধমান থেকে তো এখানের সম্বন্ধে জানতে চাইছি বা আপনি কিছু বলতে পারলে ভালো হতো বা আমাকে এখানকার সম্বন্ধে বললে বা এখানের সব জায়গাগুলো ঘুরিয়ে দেখালে ভালো হতো এই সম্বন্ধে জানতে চাইছিলাম আপনার কাছ থেকে আমরা বিকেলের দিকে বেরোতে চাই আমি চারদিন থাকবো চারটে নাইট থাকবো আর হচ্ছে আপনার পাঁচদিন ডে হচ্ছে পাঁচদিন মানে দিন হচ্ছে দিনের দিকে পাঁচদিন রাতের দিকে চারদিন হবে সেইভাবে আমি থাকতে চাইছি বা ঘুরতে চাইছি খুব এনজয় করতে চাইছি এখানে কি সেরকম জায়গা আছে না আমি সকালে সবসময় বেরোব না তা নয় সকালে হয়তো কিছু বেরোলাম বিকেলেও বেরোলাম এইভাবে সামনাসামনির জায়গাগুলো সন্ধ্যার দিকে গেলে হবে না আচ্ছা বড় স্থল যে বললেন ওখানে কী মাহাত্ম্য আছে ওখানে কী ব্যাপার

ও আচ্ছা আচ্ছা আচ্ছা আর ছোটো স্থলটা কী বলছেন ওটা কী ব্যাপার কীরকম দেখতে পাবো না ম্যাডাম হেঁটে হেঁটেও চাইছি গাড়িতেও চাইছি দুরকমভাবে শুধু যে হেঁটে তাও নয় বাকি যদি গাড়িতে তাও নয় অবশ্যই আপনি করে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে সেটা অসুবিধে নেই সেটা অসুবিধে নেই আপনি যখন সবই দেখাবেন ওই জায়গাতে মেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদেরকে সব দেখাতে হবে কিন্তু ঘুরিয়ে

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হোয়াটস্যাপে পাঠিয়ে দিচ্ছি এই নম্বরটা থেকে ঠিক আছে ম্যাম হুম হুম হুম ঠিক আছে